হ্যালো আমি হচ্ছে কি দীঘায় বেড়াতে যাব দীঘায় বেড়াতে যাব আপনাদের হোটেলে কীরকম কী খরচ খরচা একটু জানব ওই জন্যই ফোনটা করেছি চারজন ও আচ্ছা আর খাওয়া দাওয়া সমেত কি খাওয়া দাওয়ার কত টাকা ও আর ওখান থেকে কি গাড়ি পাওয়া যাবে আশপাশে ঘোরানোর জন্য কত টাকা দিতে হবে ও গাড়িটা কি হোটেলে এসেই নিয়ে যাবে ও ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়িতে জানাবো জানিয়ে আবার ফোন করব হুম